আমার বাড়ি চন্দ্রকোনা টাউন আমি নির্দিষ্ট কিছু কাজের জন্য কলকাতায় যেতে চাই তো সেই জন্য আমি একটা ক্যাব ভাড়া করতে চাই ড্রাইভার কি দ্রুত আসতে পারবেন কারণ আমার খুব দরকার সেই জন্য জানতে চাইছি